হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ

নমস্কার হ্যাঁ আমি সুস্মিতা পাইক বলছি

আমি দক্ষিণ দিনাজপুরের হ্যাঁ সভাপতি হ্যাঁ বলছি যে আমাদের এই পাড়ায় একটা নতুন রাস্তা তৈরি হবে তো রাস্তা তৈরি করতে গেলে তো আশেপাশে অনেক বাড়ি ঘরদোর রয়েছে তো ওখানে একটু সুইপারের ব্যবস্থা করতে হবে বুঝলেন

হ্যাঁ নতুন রাস্তা তৈরি করতে গেলে তো বিভিন্ন রকম জিনিসপত্র যেমন ধরুন হ্যাঁ ওই প্লাস্টিক সবজির খোসা কারোর হয়তো বাড়িতে একটু তরকারি শাক বেশি হয়ে গেল ওগুলো তো সেই রাস্তাঘাটে ফেলে দিলে নোংরা হবে হ্যাঁ আপনারা কিছু একটু ব্যবস্থা করুন আপনারা একটা কিছু দিয়ে যান ওই পচনশীল অপচনশীলের যে দুটো বাস্কেট থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনারা আসুন এসে হ্যাঁ কোথাও এই ইয়ে কোনো একটা মিডল পয়েন্টে বসিয়ে দেবেন যেখানে এসে সবাই ফেলতে পারবে ও হ্যাঁ হ্যাঁ তার জন্যে কি কিছু করতে হবে কোনো ফর্ম ফিল আপ টিল আপ আচ্ছা আচ্ছা না না আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম হুম আচ্ছা তা আপনারা এইসব জিনিস নিয়ে গিয়ে কী করেন নোংরা জায়গায় ফেলে দেন না কি এগুলো দিয়ে আবার কোনো কাজকর্ম করেন আচ্ছা ও এগুলো পচিয়ে সার তৈরি করেন সার তৈরি করে বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেকেই তো ছাদ বাগান করে এখন হ্যাঁ শহরের দিকে তো দেখছি সবাই ছাদ বাগান করছে আচ্ছা ও আচ্ছা ঠিক আছে দাদা হ্যাঁ আপনি আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করবেন রাস্তা প্রায় কমপ্লিট হয়ে এসেছে

হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে